কয়েক বছর আগে পুরোনো মোবাইল আর বর্তমান স্মার্ট ফোনের মধ্যে পার্থক্য হলো পুরোনো মোবাইলে শুধু ফোন যাতায়াত হতো আর এখন স্মার্ট ফোনের মাধ্যমে দূরদূরান্তে ফোন যাতায়াত থেকে শুরু করে নানারকম সবকিছু হয় নেটওয়ার্ক সংযোগও খুব ভালো আমি জিও সিম ব্যবহার করি এবং রিচার্জ মাসে দুশো চল্লিশ টাকা